হ্যাঁ আমি কিছু খাবার অর্ডার করেছিলাম মধ্যকালীন ভোজনের জন্য আমার প্রিয় রেস্তোরাঁ সুরুচি রেস্তোরাঁ থেকে কিন্তু অর্ডার করার সময় দেখলাম যে এখানে ক্যাশ অন ডেলিভারি অপশানটি নেই সেই জন্য আপনাদের অনুরোধ করবো যে আমার অর্ডারটি ক্যান্সেল করে দিন